হ্যাঁ বলছিলাম আদ্রার চন্দ্র বস্ত্রালয় থেকে বলছেন হ্যাঁ বলছিলাম দাদা আপনার দোকান থেকে আমি আগে কিছু জিনিস নিয়ে এসেছি তো সেগুলো খুব ভালোও লেগেছে আমার তাই আমি আপনাকে ফোন করলাম যে নতুন কী কী আপনার দোকানে এসেছে একটু জানাবেন না টাকার কথা তো পরে উঠছে যেটা পছন্দ মতো হবে আমি যেটা বলছিলাম যে আমার কিছু শাড়ি চাই মানে এই তো গরম আর কিছু শাড়ি চাই আর ওই কুর্তি পাঞ্জাবি পাজামা এসব নেব আর কি হুম হুম হুম আচ্ছা আচ্ছা কী কী আচ্ছা কী কী শাড়ি পাওয়া যাবে কী কী শাড়ি পাওয়া যাবে আপনার আচ্ছা আচ্ছা কাঞ্জিভরম কি পাওয়া যাবে কাঞ্জিভরম তসর শাড়ি হ্যাঁ যেহেতু পয়লা বৈশাখ সামনেই তসর শাড়ি নেওয়া যেতেই পারে তো কেমন রেঞ্জ আছে কেমন দাম আছে আর কি হ্যাঁ কেমন দাম আছে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সেগুলোর রঙ কীরকম মানে কীরকম রঙের আছে আর কি হুম হুম হুম আচ্ছা আচ্ছা ময়ূরকন্ঠী ময়ূরকন্ঠী রঙটা কি পাওয়া যাবে কিন্তু আমি যদি হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ ঠিক আছে দামের দামের আচ্ছা দামের ব্যাপারটা নিয়ে অতটা ভাবার কিছু দরকার নেই আপনি শুধু মানে জিনিসটা যাতে সুন্দর হয় আর কি ঠিক আছে আচ্ছা আর আর বলছিলাম দাদা হ্যাঁ বলছিলাম দাদা এই পাঞ্জাবির পাঞ্জাবি পাঞ্জাবি কী কী হবে পাঞ্জাবি পাঞ্জাবি বলতে যেটা বাঙালিরা সচরাচর পরে আর কি সেরকমই পাঞ্জাবি নেব হ্যাঁ হ্যাঁ ঘরে পরাও আর কিছু হ্যাঁ অনুষ্ঠানের জন্যও আর কিছু বাড়িতে পরার জন্যও নেব আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর তসরের তসরের পাঞ্জাবিগুলো কি হবে তসর খাদি এইসব আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আর বাচ্চাদের বাচ্চাদের জন্য কী কী আছে আচ্ছা আচ্ছা ওই বাচ্চাদের যে বাচ্চাদের একটা যে ওই শাড়ি পাওয়া যায় যেটা আগের থেকেই অনেক কিছু করা থাকে কুচিগুলো যেন আগের থেকেই করা থাকে ওই সবের ওই শাড়িগুলো কি হবে আচ্ছা আর ওটার ওটার দামটা কত থেকে কত হবে মানে পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে হবে কি হ্যাঁ হ্যাঁ একদমই বাচ্চা ছোট বাচ্চা ওই তিন চার বছর বয়স আর কি আর আমি চাইছিলাম হ্যাঁ আর আমি চাইছিলাম মানে ঘিয়ে কালার মানে ঘিয়ে রঙটা হবে আর পাড়টা হবে লাল ঠিক আছে এই মানে পয়লা বৈশাখ তো সামনে বুঝতে পারছেন তাহলে ওই কালার ওই রঙটা চাইছিলাম আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না এবার দেখুন একটু পাঁচশো সাড়ে পাঁচশো আমি তো যে আপনার না না আমি যেহেতু অনেক কিছুই নেব তাই তাই বলছিলাম একটু কম করে বললেই ভালো হয় আর কি অনেক কিছু মানে আমার পুরো ফ্যামিলির বাজারটা করব

আচ্ছা না না না না না আমি আমি যাব আমি নিজে গিয়ে ওখানে দেখে আসব ঠিক আছে আমি নিজে যাব ওখানে নিয়ে পরে পছন্দ করে নিয়ে আসব হ্যাঁ হ্যাঁ ওটা একটু আপনি বলে রাখুন যে ওই শাড়িটি যেন আমি পাই হ্যাঁ আর বলছিলাম বলছিলাম গ্রীষ্মকাল তো পরেই গিয়েছে তো বলছিলাম ওই কুর্তি হবে কি পাতলা মানে সুতির কুর্তি আর কি আচ্ছা আর কাঁথা কাজের উপরে কিছু পাব কি কাঁথা কাজ কুর্তির উপরে কাঁথা কাজটা করা থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তো অনেক কিছুই আপনার দোকানে আছে হ্যাঁ আমি আমি দেখছি আমি ওই কাল পরশুর মধ্যেই যাব আর কি আপনার তো দোকানে ঢুকে যাবে সব কাল পরশুর মধ্যেই বললেন তাহলে আমি পরশু দিনকে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার জানা আছে আমি আমার জানা আছে আমি ওখান থেকে নিয়ে এসেছি অনেক কিছুই নিয়ে এসেছি সেই জন্যই আপনাকে ফোন করা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ